আমি এখনও পর্যন্ত যেসব ছবিগুলি তুলেছি তার মধ্যে সবথেকে সুন্দর আমার ভালো লাগে প্রকৃতির ছবি এ জন্যেই ভালো লাগে কারণ এই পুরো দেশ বা পুরো পৃথিবী প্রকৃতিকে নিয়েই ঘেরা গাছ পর্বত নদী পাহাড় এইসব ছবি যেমন মানুষকে ক্যামেরাবন্দী করতে ভালো ভালো লাগে তেমন চোখের মধ্যে দেখেও মানুষের মন একটা অন্য দেশে চলে যায় আর মন শান্ত পরিবেশের মধ্যে নিয়ে যায় এ জন্য প্রকৃতির ছবি আমার খুবই ভালো লাগে আর প্রকৃতিকে প্রকৃতিতে ঘেরা এই পৃথিবীকে ক্যামেরাবন্দী করতেও ভালো লাগে আমার আরও প্রকৃতি বাদ দিয়েও যেসব ছবি যেমন আমি তুলে থাকি যেমন বাড়ি ট্রেন বাস আর ফুল এই সব যে সব ছবি তুলি তার থেকে বেশি কিন্তু প্রকৃতির ছবিই আমার খুব ভালো লাগে তুলতে কারণ প্রকৃতির প্রতি মানুষের একটা মনের টান সম্পূর্ণ আলাদা হয়ে থাকে কারণ প্রকৃতি আছে বলেই মানুষ জীবিত আছে প্রকৃতিকে নিয়েই মানুষকে চলতে হবে এই জন্যে প্রকৃতির ছবি মানুষের তোলা উচিত